আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে তিনি সত্যিকারেরই বিশ্বকবি কারণ আমি তার লেখা পড়তেই ভালোবাসি তিনি একজন এমন একজন কবি যিনি কবিতা ছোটো গল্প উপন্যাস নাটক প্রভৃতি লিখে গেছে তার লেখা কতকগুলি বই হল গীতাঞ্জলি সঞ্চয়িতা উপন্যাসের মধ্যে ঘরে বাইরে তার নানান লেখা আমরা পড়ে থাকি এবং নানা কবিতাও আমরা পড়ে থাকি তার বেশী কবিতা আমাকে খুব ভালোবাসে আমি খুব ভালবাসি এবং তার কবিতার বই সবসময় আমি প্রত্যেকদিনই একটি করে পড়ে যাই এবং ছোটো গল্প খুব ভালো লাগে আমি একজন রবীন্দ্রপ্রেমী হিসাবে তার ছোটো গল্পও খুব পছন্দ করি